হ্যালো কে বলছেন কী থেকে বলছেন ও তা আমনি পুলিশ স্টেশনে কেন ফোন করেছেন তা কী কেস বলুন আমাদের আপনার কী কেস আমনার কী কেউ কোনো মতে ডিস্টার্ব কচ্ছে কি আমনাকে ভয় টয় দেখাচ্ছে কী হুমকি দিয়েছে আপনাকে এর আগে কত বার ফোন করেছে ও তা আপনি কি কোনো রেকর্ড টেকর্ড করে রেখেছেন এর আগে কারোর সাথে আপনার শত্রুতা আছে তালে এই ধরে ক দিন কল করেছে ও আর কী বলে আপনাকে আচ্ছা ঠিক আছে আপনি ভয় পাবেন না আমরা আপনার পাশে আছি আপনি রাখুন তাহলে